হ্যালো হ্যাঁ বলছি বলুন হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আপনি কী ধরনের গাড়ি নিতে চান বলুন এ সি নাকি নন এ সি সেফটি কারণের দিক থেকে সব কিছুই সেফটি আমাদের এখানে আছে তাছাড়া আমাদের সাথে দুজন ট্র্যাভেল এজেন্টও যাবে যার কারণে আপনাদের কোনো যাতে অসুবিধে না হয় সেই কারণে আমাদের দেখাশোনার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ড্রাইভারই আপনাদের সাথে যাবে অন্য ট্র্যাভেল এজেন্ট কেউ যাবে না ড্রাইভারই সবকিছু আমাদের জানে সব ওখানের সবকিছু ব্যবস্থা সবকিছু করে রাখবে আপনাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ সবকিছুই আছে আপনারা চাইলে দেখে যেতেও পারেন কোনো অসুবিধে নেই আরেকবার বলুন হ্যালো হ্যাঁ হ্যাঁ আমাদের চৌদ্দো সিটওয়ালা গাড়ি ঠিক আছে চৌদ্দো জনের হয়ে যাবে তাহলে আপনাদের যখন বারো জন আছে তাহলে সবাই ভালোভাবে বসে যেতে পারবে হ্যাঁ যেতেও সময় লাগবে তোমার তিন দিন তো লেগে যাবে হ্যাঁ হ্যাঁ তিন দিন তিন দিন আড়াই দিন তো হবেই আমার ভাড়া আগে পনেরো হাজার টাকা না না আমি এইভাবে তো গাড়ি ছাড়ি পনেরো হাজার কুড়ি হাজার এইভাবেই গাড়ি ছাড়া হয় আমার খাওয়া খরচা তো অবশ্যই নিজেদেরকে নিতে হবে রাস্তায় যাওয়াকালীন খাওয়া খরচাগুলো অবশ্যই নিজেদেরকে নিতে হবে তাছাড়া বাকি সুবিধা আমরাই দিয়ে দেবো আপনাদের রেস্ট দরকার হলে যখন বলবেন গাড়ি থামাতে তখনই গাড়ি থামানো হবে যখন রেস্ট চাইবেন তখনই রেস্ট দেওয়া হবে এইটা এবার আপনাদের বুঝে নিতে হবে সবটাই আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম